হ্যাঁ শৈব্যা কী করছিস এই তো বসে আছি তা বলছি কিছু ভেবেছিস তুইও তো একটা শিক্ষক বা আমিও তো একটা শিখ শিক্ষক তা এই যে বর্ষার ছুটিটা দিল এত দিন তা এটা নিয়ে কোনো কিছু ভেবেছিস হ্যাঁ বল এই এই সিলেবাসটা এবার আমরা কমপ্লিট কী করে করব বাচ্চাদের যা অবস্থা এরা তো বাড়িতেও ঠিকঠাক পড়াশুনো করছে না বা করেও না তাহলে আমরা সিলেবাসটা পরীক্ষার আগে কমপ্লিট কী করে করব দিনের পর দিন এইভাবে এত দিন করে ছুটি দিতে থাকলে আমরা কী করে কী করব বল তো এটা নিয়ে একটা স্কুলে আলোচনা করলে হতো না সবাই মিলে যে এতটা দিনের পর দিন ছুটি বাড়ালে বাচ্চারা কী করে সিলেবাসগুলো কমপ্লিট করবে এই বর্ষার ছুটি এত দিন দিয়েছে হ্যাঁ এটা নিয়ে তো কিছু ভাবতেই হবে না বর্ষার ছুটি যদি এত দিন দেয় তাহলে তো আমরা সিলেবাস তো কমপ্লিট করতে পারব না বাচ্চাদের পড়াশুনো বাড়িতেও তো ওরা করবে না না এটা আমরা কী করে কী করব বল তো হ্যাঁ এমনিও ধরো কত ছুটি লেগেই আছে স্কুলে তার পরে বর্ষার ছুটিটা অনেকটাই দিয়ে দিয়েছে না এই ছুটিতে আমরা কী করে কমপ্লিট করব মানে সেটাই ভাবছি আমি ওই জন্য তোর কাছে ফোন করলাম তুই কোনো ডিসিশন নিয়েছিস কি না হ্যাঁ এইটা নিয়ে একটু সেইভাবে ভাবতে হবে বা আলোচনাও করতে হবে না এইভাবে দিনের পর দিন ছুটি দিতে থাকলে বাচ্চাদের কী হবে না ওরা তো ঠিকঠাক করে সিলেবাস কমপ্লিট না করতে পারলে না বলছি আমি এটা নিয়েই হেড স্যারের সঙ্গে একটু কথা বলেছিলাম ঠিক আছে তা হেড স্যার ফোন করছে আমাকে আমি তোকে একটু পরে ফোন করছি আমি ওনার সঙ্গে কথা বলে নিই রাখছি হ্যাঁ